আরে কী বলব আমার তো পরশু শরীর খারাপ ছিল ওর জন্য ডাক্তার দেখিয়েছিলাম এই জ্বর সর্দি কাশি এইগুলো লেগেছিল তো ওর জন্য পড়তে যাচ্ছিলাম না বলিস না আর না আমাকে তো কে স্যার কিছু বলেনি কারণ কিছু কেন কিছু হয়েছে আমার তো কিছু পড়াই হয়নি তো আমি কী নাম দেবো এটা তুই ঠিক বলেছিস এটা তুই ঠিক বলেছিস ঠিক আছে তাহলে স্যার তাহলে দেবো হ্যাঁ বুঝতে পেরেছি তোর পড়া রেডি হয়ে গিয়েছে তাহলে আমাকে একটু দিস নোটসগুলো হুম হ্যাঁ ঠিক আছে আমি দেখছি এই পরশু দিন থেকে হয়তো যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা সবার হ্যাঁ ও ঠিক আছে হ্যাঁ আর তুই নোটসটা আমাকে একটু দিয়ে দিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ টাটা